হ্যাঁ অবশ্যই আমার এখনও চিত্রকলার বিষয়ে শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে এবং আমি মনে করি যত বেশি প্রশিক্ষণ নেব ততই আমি সমাজের কাছে নতুন নতুন জিনিস তুলে ধরব যতই আমি নতুন জিনিস শিখব তত আমি সবার মধ্যে সেটা বিতরণ করে দিতে পারব এবং আমি নতুন নতুন জিনিস মানুষের কাছে নিয়ে আসব তাই আমি খুবই মনে করি যে প্রয়োজন শিক্ষার সবসময়ই থাকে